আমি ছোটো থেকে মূর্তি বানাতে খুব ভালোবাসতাম যেমন ছোটোবেলায় অনেক নানা রকমের পুতুল বানাতাম আমি কাউকে দেখে দেখে এটা শিখিনি আমাদের বাড়ির পাশে একজন মূর্তি বানাত ঠাকুরের মূর্তি আমি দেখতাম দেখে আমার খুব ভালো লাগত আর আমিও চেষ্টা করতাম যাতে আমিও খুব ভালো একটা বানাতে পারি কিন্তু যখন আমি প্রথমে বানাই তখন সেটি খুব খারাপ হয়েছিল তার পরে আস্তে আস্তে আমি জিনিসটাকে করতে লাগলাম করতে করতে যখন জিনিসটা খুব সুন্দর হলো তখন আমাকে সবাই বলল যে মূর্তিটা খুব সুন্দর হয়েছে সেই জন্য আমার আগ্রহটা আরও বেশি হয়ে গেলো যাতে আমি মূর্তিগুলো খুব সুন্দর করে তৈরি করতে পারি তৈরি করে তাতে রং করতে পারি কাদা দিয়ে অনেক নানান রকম মূর্তি করি আর এখন স্কুল প্রজেক্টের যখন বলে যে কী যে এরকম মাটির জিনিসের প্রজেক্ট করে আনতে তখন আমি নানান রকমের মূর্তি বানাই ও সবাইকে বানিয়ে দিই যাতে সবাই সেটা দেখে ভালো বলে আমাকে আরও আমার বানানোর আগ্রহটা বেশি হয় সেই জন্য আমি আস্তে আস্তে মাটির জিনিসপত্রগুলো বানাতেও শুরু করি আর আমার খুব আগ্রহটাও বেশি হয় আমাদের বাড়ির এখানে আমি একটি মূর্তি বানিয়েছিলাম দুর্গা ঠাকুরের সবাই দেখে আমাকে খুব ভালো বলেছিল আমার খুব ভালো লেগেছিল সেই জন্য আমি যখন মূর্তি মূর্তিটা বানিয়েছিলাম তখন সবাই আমাকে বলেছিল খুব সুন্দর হয়েছে সেই জন্য আমি মূর্তিটিকে আরও সুন্দর করে তোলার জন্য তাতে রং করেছিলাম আরও অনেক কিছুই তাকে শাড়ি দিয়ে সাজিয়ে মূর্তিটির মাথায় চুল লাগিয়ে হাতে তার গহনা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম তখন সবাই দেখে আমার অনেক প্রশংসা করেছিল যাতে মূর্তিটি আরও পরবর্তীকালে আমি আরও ভালো করে বানাতে পারি সেই জন্য সবাই আমাকে আরও অনেক বাহবা দিয়েছিল